আপনার কাছে একটা বলছি একটা জামা কাটাতে দেবো তা তা কতো টাকা পড়বে চুড়িদার আমি ফের ফের চুড়িদার মানে কেমন ভালো কেমন কাট

তাহলে ষষ্ঠীর আগের দিন পাওয়া যাবে তো হ্যাঁ বলছি বলছি যে ষষ্ঠীর ষষ্ঠীর দিন পাওয়া যাবে তো আচ্ছা তাহলে আচ্ছা শুরুতে